আমার রান্নার ক্ষেত্রে কখনও দুর্ঘটনা ঘটেনি তবে আমি পাশের বাড়ির একজনকে রাঁধতে দেখেছিলাম রাঁধতে রাঁধতে তার সিলিন্ডারের মুখ থেকে ওভেনের পাশে গ্যাস বেরিয়ে ওভেন থেকে পাইপটা ধরে গিয়েছিলো এবং থেকে থেকে সিলিন্ডারটাও প্রায় বার্স্ট হয়ে যেতো দাউদাউ করে আগুন জ্বলছে এমন অবস্থায় প্রচুর দুর্ঘটনা ঘটার সম্ভবনা সেই সময়ে আমাকে ডাকায় আমি ছুটে সঙ্গে সঙ্গে একটা ভিজা চট সামনে পড়েছিলো সেটাকে ওভেনে সিলিন্ডারের মুখে ঢাকা দিয়ে দিই এইভাবে মানুষগুলি রে হাই পায় নাহলে সিলিন্ডারটি এতো জোরে বার্স্ট হতো যে প্রচুর ক্ষতি হতো কেননা আমি এর আগের বারে একবার বাঁকুড়া গিয়েছিলাম যেয়ে এই দুর্ঘটনা লক্ষ্য করেছিলাম বাড়িতে রাধটা রাঁধতে সিলিন্ডারটা এতো জোরে ফেটে উঠলো যে গোটা এলাকাটা পুরো ভূমিকম্পের মতো কেঁপে উঠলো সেই ঘটনাতেই আমি দেখেছিলাম যে এতো বড়ো দুর্ঘটনা ঘটতে পারে সিলিন্ডার ফাটলে আর বাড়িতে আমার এই সম্পর্কে জ্ঞান ছিলো যে সিলিন্ডারে আগুন লাগলেই যতো তাড়াতাড়ি পারা যায় ভিজা চট দিয়ে সেই সিলিন্ডারের মুখটি চিপে দিলে সঙ্গে সঙ্গে আগুনটা বন্ধ হয়ে যায় এইভাবেই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়